হ্যালো সোনাগাছি ট্রাভেল এজেন্সি হ্যাঁ আমি বলতে চাইছিলাম যে আমাদের বাড়িতে একটা ঘুরতে যাবার প্ল্যান হচ্ছে আর কি সেই প্ল্যানের মধ্যে আমরা বাড়ি থেকে কুড়ি জনের মতো লোক যাবো আর কি সেরকম কি একটা গাড়ি পাওয়া যেতে পারে হ্যাঁ আগামী সতেরো তারিখ আমরা যাবো হ্যাঁ আমি এড্রেসটা দিচ্ছি আমি আমার যেখানেই থাকি আমি সেই জায়গাটা বলছি ওখানে এসে আপনি কথা বলতে পারেন আমাদের সাথে আমরা একটু সামনাসামনি কথা বলতে চাই আর কি হ্যাঁ আর হ্যাঁ আপনাদের কাছে ওরম কিছু ভালো গাড়ি মানে হচ্ছে ভালো বসার যোগ্য মানে বসার মতো ভালো গাড়ি হবে আরামদায়ক সিট যেমন হয় আমাদের সবার এইটুকু একটু চাই হ্যাঁ সেই হিসেবে আমি গাড়িটা বুক করতে চাইবো কুড়ি জনের সিটের জন্য আমার কারণ আমাদের ফ্যামিলি থেকে কুড়ি জনই যাবে

আচ্ছা আমি কথা বলতে আসছি আপনার হ্যাঁ আপনি এড্রেসটা একটু বলে দেবেন হ্যাঁ আমি আসছি আসছি